আমার এখনো পড়াশুনো শেষ হয় নি আমি কলেজে ভর্তি হবো কলেজে নির্দিষ্ট একটি সাবজেক্টের ওপরেই মনস্থির করেছি তা হলো পলিটিক্যাল সায়েন্স এই পলিটিক্যাল সায়েন্সে পড়াশুনো করে গভীর মনোযোগ সহকারে এক উঁচু পোস্টে নিজেকে দেখতে চাই যা অর্থনৈতিকভাবে উন্নত হবে এমন কি আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে চাই সুতরাং ল কিংবা টিচার হিসেবে পদটাকে বেছে নেবো কেন না ল দেশের আইন সংরক্ষণ করে এবং টিচার নতুন নতুন প্রজন্মকে শিক্ষাদান করে দেশের মুখ উজ্জ্বল করে নিজেকে যদি দেখতে চাই তাহলে একজন লইয়ার কিংবা টিচার হিসেবেই দেখতে চাইবো এবং বাবা মার মুখে অবশ্যই হাসি ফোটাতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই আমার এটা ছোটোবেলা থেকেই একটা স্বপ্ন যে নিজেকে আমি প্রতিষ্ঠিত করবো